গ্রামে এবং শহরের অঞ্চলে খেলার মধ্যে অনেক পার্থক্য পার্থক্যগুলি হলো গ্রামে অনেক বড়ো খেলার মাঠ কিন্তু শহরে খুব একটা বড়ো খেলার মাঠ নেই শহরে মানুষ ঘরের মধ্যে ভিতরে ঢুকে খেলাধুলা করে কিন্তু গ্রামের মানুষ বিস্তীর্ণ মাঠের মধ্যে খেলাধুলা করে শহরের খেলাধুলায় বেশিরভাগ মানুষ থাকে না তার কারণ তাদের পড়াশোনার চাপ থাকে কিন্তু গ্রামে দেখি কি মানুষ খেলাধুলা বেশি পছন্দ করে গ্রামে সবাই ভাই ভাই হিসাবে যেহেতু পাড়াখানির মধ্যে বিবাদ অশান্তি বিভেদ কিছু নেই তাই গ্রামে খেলাধুলা হয় স্বতঃস্ফূর্তভাবে শহরে খেলাধুলা সেই রকম নেই এক কথায় শহরে বিস্তীর্ণ মাঠ থাকায় না থাকার কারণে শহরে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিদা নেই কিন্তু গ্রামে সেই পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে আবার অপরদিকে শহরের মানুষদের অর্থ বেশি সবাই তারা খেলার অনেক সরঞ্জাম কিনতে পারে কিন্তু গ্রামের মানুষ ব্যাটের অভাবে কখনো ব্যাট না পেয়ে গাছের ওই কাঠ থেকে তারা নিজের হাতে ব্যাট বানিয়ে নিজের হাতে উইকেট বানিয়ে খেলে এইটাই হলো গ্রাম ও শহরের অঞ্চলে খেলার মধ্যে এক বিশাল পার্থক্য